না তেমন কোনো ব্যাপার না আম আমার লেখাগুলো এরকম লেখা অন্য অন্য কবিতাও লিখেছে কবিতা লিখেছে এমন তবে যখন বিদ্রোহী লেখা লিখে সেক্ষেত্রে নজরুল ইসলামের থেকে আমি অনুপ্রাণিত নজরুল ইসলাম ও তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী কবিতা লিখেছিলো আর এখন আমারও মনে হয় নিজ দেশের সরকারের বিরুদ্ধে কলম ধরতে কিন্তু পাছে ভয় পাই যদি সরকারিভাবে আক্রমণ নেমে আসে আমার উপরে কারণ বর্তমানে যা চলছে সারা ভারত জুড়ে অন্যায় অবিচার বিভিন্নভাবে ফোন করা হচ্ছে মানুষকে সামান্য ছল চাতুরি করে মানুষ খুন হচ্ছে সেই সব দিক বিবেচনা করে আমার লিখতে ভয় করে